রেকর্ডিং করার আগে গায়ক গায়িকাদের গানটি ভাল করে অনুশীলন করা দরকার সুরকার গানটির তাল লয় ইত্যাদি সম্বন্ধে উপলব্ধি করাবেন এরপর বাদ্যযন্ত্রীরা গানটির সঙ্গে আগে অনুশীলন করবেন পরবর্তীকালে সকলে ঠিকঠাক করার পর তবেই গানটির রেকর্ডিং করা হবে